আমি তালদিঘি থাকি আমার কাছাকাছি একটি শহরে আমি যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম আমি ক্যাবের ড্রাইভারের সাথেই আমার আগেই কথা বলা হয়ে গিয়েছে যে সে কত ভাড়া নেবে অতটা পর্যন্ত ওই শহরটায় যাওয়া যাওয়া নিয়ে কিন্তু এখন ড্রাইভারটি তার কথার কথার পরিবর্তন করছে কারণ সে সে তার থেকে অনেক টাকাই তার মানে যে টাকাটার সাথে আমি তা কথা বলা হয়েছিল যে টাকাটা নিয়ে তার থেকে অনেক বেশি টাকা চাইছে এবং সেই টাকাটা দিতে আমি একদমই নারাজ কারণ যেটা ন্যায্য ন্যায্য পাওনা সেটাই উনি পাওয়ার কথা এটাই আমি এজেন্সির কাছে জানাতে চাইছি যে এইরকমভাবে যদি বেশি টাকা ওনারা ধার্য করে তাহলে এই সমস্ত যে গাড়ি এই সমস্তগুলো যাতায়াত ব্যবস্থা এই সমস্তগুলো যে যে যাতায়াতের যে ব্যবস্থাগুলি তৈরি হয়েছে বিকল্প হিসেবে সেগুলো তো আর কেউ ব্যবহারই করবে না তাহলে এই এই এত এত টাকা নেওয়ার মানেটা কি